হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কী বুঝলাম না জল ঘোলা বেরোচ্ছে এত তাড়াতাড়ি এটা তো হতেই পারে না কতদিন আর হলো ঠিক করা গতকাল মিস্ত্রি এসেছিল তো ও হো হো কী ঘোলা কখন থেকে স্টার্ট হয়েছে বেরোনো কাল রাত থেকে ঠিক আছে তো আজকে তো হবে না আমার সব মিস্ত্রি কাজ করছে এখন পাঠানো যাবে না লেট হবে কালকে হবে আজকে তো হবে না দেখো দাদা আমাদের কাছে তো মিস্ত্রি নেই থাকলে তো পাঠিয়ে দিতাম আর আমিও এখানে কাজে ইনভলভ্ড আছি হবে তো না এখন কালকে হবে আজকে তো হবে না আজকে হবে না কালকে হবে আজকে আমরা ব্যস্ত আছি পুরোটাই আর আপনি তো পেমেন্টটাও কমপ্লিট করেননি না আগেকার কারটা পেমেন্ট কমপ্লিট করুন তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি যেটা কাজ যেটা কাজ হয়ে গেছে সেটা পেমেন্ট না পেলে সেকেন্ডটা আমি কী করে করব বলুন আপনি আমরা করে এসেছি না কাজটা আজকে হবে না কালকে হবে আজকে আমাদের পুরো ব্যস্ত আছি আজকে আপনি একটু কষ্ট করে নিন আমরা কালকে কালকে আসবো কালকে সকালের দিকে চলে আসবো